আমার ইস্কুলে একটি গ্রন্থাগার আছে সেখানে অনেক বই আছে আমি ছোটোবেলায় অনেক বই পড়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হল সহজ পাঠ কিশলয় আমার গণিত আমার ইংরেজি এছাড়া সুকুমার রায়ের হ য ব র ল